পশ্চিমবঙ্গের রাজনীতির দলগুলোর ভূমিকা হলো কি মানুষদের সহায়তা করা যে রাস্তাগুলো খারাপ হয়ে গিয়েছে সেইগুলো দেখা যেখানে জলের সমস্যা সেইগুলো ঠিক করা আর যে মানুষের যে প্রবলেমগুলো আছে সেইগুলো দেখা আর আজ যে কৃষকদের যে ইনকাম এত কম মানে এদের কষ্টগুলো এইগুলো মিডিয়াতে শো শোকেস করা আর এইগুলো দেখে